আমি সাধারণত লাঞ্চের জন্য ভাত ও স বিভি একটা শাক ভাজা ও ডাল ও বিভিন্ন শাক সবজির তরকারি মাছ কোনোদিন মাংস ডিম ইত্যাদি রান্না করে থাকি ও রাতে হালকা ধরনের খাবার রুটি ও যেকোনো ধরনের তরকারি ডিমের তরকারি স এমনি তরকারি যেকোনো ধরনের করে থাকি